ভারতীয় সম্প্রদায়ের মহিলারা যখন গর্ভবতী হন তখন গর্ভবতী মহিলাকে সাধভক্ষণ আচার পালন করা হয় যখন পাঁচ মাস হয় তখন পাঁচ মাসে একটি পঞ্চামৃত খাওয়ানো হয় এবং দুটি সাধ খাওয়ানো হয় সাত মাসে একটি ন মাসে একটি সাত মাসে শ্বশুর বাড়ির লোকজন মানে শাশুড়ি সাধভক্ষণ করেন এবং শাশুড়ির খাওয়ানোর পর তার বাপের বাড়িতে সাধভক্ষণ মা করেন সাধের দিন বিভিন্ন রকমের গর্ভবতী মহিলার পছন্দমতো রান্না করা হয় তার সঙ্গে থাকে সাত রকম মিষ্টি এবং সাত রকম সবজি ভাজা আর এই সব তো থাকেই আর কিছু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয় তারা এসে গর্ভবতী মাকে আশীর্বাদ করেন ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে তারপর তারা খাওয়া দাওয়া সারে এইভাবে আমাদের সাধভক্ষণ অনুষ্ঠানটি পালন করা হয় কিন্তু অন্যান্য সম্প্রদায়ে এটি কীভাবে পালন করা হয় সেটি একই কিছুটা হয়তো একই রকমভাবেই পালন করা হয় কিন্তু আমার সঠিক জানা নেই